আমার প্রিয় গেম খেলা হচ্ছে ফ্রি ফায়ার আমার ফ্রি ফায়ার খেলতে খুব ভালো লাগে কারণ আমি ফ্রি ফায়ার খেলা খুব ভালো পারি আর আমি ফ্রি ফায়ার টুর্নামেন্টে মাঝে মাঝে যাই সেখানে গিয়ে খেলা করি সেখান থেকে প্রাইজ নিয়ে আসি আমার ফ্রি ফায়ার গেমটা খেলতে খুবই ভালো লাগে কারণ আমার আমি ভালো খেলা করি গ্রামের সবচেয়ে ভালো খেলা করি আমি সেখানে আমাদের গ্রাম থেকে সবাই আসে আমাদের চামড়াটা আছে সেখান থেকে এসে বলে আমাকে একটু খেলতে দেয় আমি তাদের সঙ্গে একটু খেলা করি আর ফ্রি ফায়ার গেম এমন একটা খেলা যে ওটা ফ্রি ফায়ারটা বল যে পুরোপুরি নেশা নেশার গেম আর আমাদের মতো ইয়াং ছেলেরা সবাই আমাদের গ্রামে প্রায় একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ছেলে মেয়ে ছেলেরা মেয়েরাও খেলে কিন্তু ছেলেরা বেশি খেলে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ছেলেরা ফ্রি ফায়ার গেম খেলে আর ফ্রি ফায়ার গেম মানে বিশাল একটা নেশা আর ফ্রি ফায়ার গেম এমন একটা গেম যাদের সময় কাটছে না টাইম পাস হচ্ছে না তারাই এই ফ্রি ফায়ার গেমটা খেলে আর ফ্রি ফায়ার গেম আমার খেলতে খুব ভালো লাগে আর আমি জানি আমি গেমটা ছাড়তে পারবো না আর আমি ভালো খেলা করে এটা আমি নিজে থেকেই বলছি আর আমি টুর্নামেন্টে যাই মাঝে মাঝে সেখান থেকে প্রাইজ নিয়ে আসি আর আমার ফ্রি ফায়ার খেলতে খুব ভালো লাগে এই গেমটা আমার ফ্রি ফায়ারটা আমার খুব প্রিয়